হিন্দু তারা ধরো হিন্দুরা ধরো কালী পুজো শরণ কালী পুজো দুর্গা পুজো গণেশ পুজো কালী পুজো দুর্গা পুজো গণেশ পুজো সরস্বতী পুজো শিব পুজো রাখীবন্ধন ভাইফোঁটা মুসলিমরা ঈদ পালন ঈদ রোজার ঈদ মিল কুরবানির ঈদ রোজার ঈদ তার পরে কুরবানির ঈদ রোজার ঈদ হিন্দুরা কালী পুজো দুর্গা পুজো গণেশ পুজো সরস্বতী পুজো ভাইফোঁটা রাখিপূণ রাখীবন্ধন রাখিবন্ধন ভাই ভাইফোঁটা শিব পুজো গণেশ পুজো খ্রিস্টান ধর্মে খিস্টান ধর্মে ধরো ওই বড়দিনটাই শুধু জানি আর কিছু জানি না এটাই শুধু আর কিছু জানি না হিন্দু ধর্মে বেশ অনেক কিছুই হয় কালী পুজো দুর্গা পুজো গণেশ পুজো শিব পুজো ভাইফোঁটা রাখিবন্ধন এটাই মুসলিম ধর্মে তো মুসলিম ধর্মে ধরো অনেক কিছুই হয় পালন এবারে খ্রিস্টান ধর্মে এটাই ওই বড়দিন হিন্দু মুসলিম ধর্মেও আমরা দুর্গাপুজায় ঘুরতে যাই এইটাই